শারীরিক জাতীয় খেলা যেগুলি হয় অর্থাৎ ক্রিকেট বা ফুটবল যেখানে কি না শরীরের সব অঙ্গ প্রতঙ্গই চালনা করতে হয় এবং সঠিক সময়ে মানে সব কিছু পরিচালনাও করে দেয় অর্থাৎ কিছু সমায় অর্থাৎ বল করার সমায় হাতের জোর বের করা হয় এবং দৌড়ের জন্য একটা শরীরে হ্যাঁ মানে নিঃশ্বাস প্রশ্বাসের একটা আদান প্রদান ব্যাপার থাকে তার পরে ব্যাট করার সময় কব্জির জোরে যে মারা যায় শটগুলো সেইগুলো আর তা ছাড়া ফুটবল খেলার সময় দৌড়ে নিজের শরীরিক শক্তি দিয়ে একটা বলকে দৌড়ে নিয়ে একে অপরের সঙ্গে ট্যাকেল করে সেই বলটাকে যে গোল করা হয় তাকে লক্ষ্যে যে এম করা হয় সেটার জন্য জোর ক্ষমতা লাগে এবং এই শারীরিক জাতীয় যে খেলাধুলোগুলো সেইগুলো সাধারণত যদি খেলা হয় তা হলে মানুষের জীবনের উপর নানা ধরনের প্রভাব ফেলতে পারে অর্থাৎ অনেকেই যাদের হার্ট দুর্বল থাকে তারা যদি এ রকম প্রতিনিয়তই এই শারীরিক যে খেলাগুলো সেগুলি করে থাকে তা হলে তারা হয়তো হার্টটা একটু একটু করে ঠিক হবে এবং শ্বাসকষ্ট যাদের রয়েছে তাদের হয়তো খেলাটা ওদেরও বলা হয় কিন্তু তারা যেন যদি শারীরিক দিক দিয়ে অল্পস্বল্প খেলা করতে থাকলে হয়তো এর আগের এই রোগটা কিছু পরিমাণে হলেও তাদের মানে রোগটা সেরে যেতে সাহায্য করবে এবং এগুলি জীবনের উপর নানা ধরনের প্রভাব ফেলে অর্থাৎ খেলাধুলো করার পর যে মানসিক যে বিকাশ হয় অর্থাৎ পড়াশোনাতে খুব ভালো মন বসে এবং সেই কারণে সে অনেক ছোটছোট পরীক্ষা মানে পরীক্ষার ওই সময় সে খুব সহজেই সে যখন প্রশ্ন উত্তর করে দেয় যখন মনে রাখতে পারে এবং স্মৃতিশক্তি বেড়ে যায় খেলাধূলার এই শারীরিক খেলাধূলার কারণে হয়তো মানসিক যে পরিবর্তন বা জীবনের যে নানা ধরনের যে পরিবর্তন সেগুলো এই খেলাধুলোর মানে শারীরিক যুক্ত খেলা ওগুলো করলেই হয়তো বেশি প্রভাব ফেলে